আমার আশেপাশে সাধারণত সেরকম কোনো এটিএম নেই আমি যে এলাকায় থাকি সেই এলাকা থেকে অনেকটাই দূরে আছে এটিএম এবং যখন আমাদের টাকা তোলার প্রয়োজন হয় তখন আমাদের সেখানে যেতে হয় হ্যাঁ অবশ্যই আমি নগদে অনুভব অভাব বোধ করি কেননা যখন কোনো কেনাকাটা করতে যাই তখন দেখা যাচ্ছে তাকে অনলাইনে টাকা দিতে গেলে তারা নেয় না সেক্ষেত্রে তাদের নগদ টাকা দিতে হয় তখন আমাদের কাছে সেই টাকাটা বা আমার কাছে সেই টাকা থাকে না যে কারণে আমি দিতে পারি না ফলে অনেক অসুবিধা হয় বর্তমানে ব্যাঙ্কিং গ্রাহক পরিষেবা রেট আমি দিতে চাই